হ্যালো বলছি আপনি কি একজন হাউস কুক আপনি কি অনুষ্ঠানের হচ্ছে খাবার দাবার বানিয়ে পার্সেলে পাঠান ও আমার ও আচ্ছা আমার আসলে সামনে একটা বড় ইভেন্ট আছে মানে একটা বড় অনুষ্ঠান হবে আর কি সেখানে আড়াইশো লোকের মতোন মানে লোক হবে তো ও ও ও আড়াইশো লোকের জন্য আইটেম করলে কেরকম কী খরচা পড়বে একটু বলতে পারবেন হ্যাঁ তার মধ্যে কেরকম কী খাবার থাকবে এক হ্যাঁ প্লেটে আর কি এক একটা প্লেটে

এক লাখ টাকা পড়ে যাবে বাবা এক বড্ড বেশি হয়ে যাচ্ছে না একটু একটু দেখে বলুন কেরকম কী পড়বে বড্ড একটু কম ঝম করে বলুন আর কি আর বলছি কি আপনি তাহলে পার্সেলে তাহলে ঠিকঠাক টাইমে পাঠাতে পারবেন তো হ্যাঁ সময় মতন হ্যাঁ সময় মতন কিন্তু না পাঠালে আবার অসুবিধা হয়ে যাবে যেহেতু বাড়িতে অনেক অতিথি আসবে তাদেরকে তো সময় মতো খাওয়াতে হবে তাই না তো সময় হ্যাঁ আর আপনি দেখবেন একটু ঠিক সময় যেন পাঠানো যায় আর আমি হচ্ছে আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তো ওই জায়গায় এসে আপনার মানে যিরা আর কি দিয়ে যায় খাওয়ার বয়ে তাদেরকে একটু বলে দেবেন ওই জায়গার ডিটেলস দিয়ে দেবেন সে অনুযায়ী যেন এসে দিয়ে যায় ঠিক মতন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে ফোনে এই ফোনটাতে এই নম্বরে আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি এই নাম্ব এই এই ঠিকানা অনুযায়ী আপনারা তাহলে পার্সেলটা দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ